পশ্চিমবঙ্গের যে প্রধান ক্রীড়া ইভেন্টস বা টুর্নামেন্টগুলি অনুষ্ঠিত হয় সেগুলো সাধারণত ফুটবল আর ক্রিকেটের উপর নির্ভর করেই শুরু হয় ক্রিকেটে যেমন রঞ্জি ট্রফি হয় আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো সাধারণত খেলা হয় এই রঞ্জি ট্রফিতে যে খেলাগুলো উঠে আসে যে খেলোয়াড়গুলো উঠে আসে সেগুলো সাধারণত ইন্ডিয়ার টিমে ও মানে অংশগ্রহণ করতে পারে চান্স পায় এই জন্যে এই রঞ্জি ট্রফিটা কিন্তু নতুন প্রতিভাদের তুলে আনার জন্য একটা বিরা বিরাট আর কি ট্রফি সেরকম ফুটবল খেলা হয় সুব্রত কাপ কলকাতায় সেই প্রতিযোগিতাটাও কিন্তু খুব দারুণ রোমাঞ্চকর প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মাধ্যমে পশ্চিমবঙ্গের যারা একদম নতুন খেলোয়াড় উঠতি খেলোয়াড় তাদের কিন্তু নতুন একটা বড় ইভেন্টে যাওয়ার বড় একটা পথ সুযোগ পশ্চিমবঙ্গে এরকম নতুন নতুন কিছু খেলা হয় যেগুলো নতুনদের হচ্ছে কি সুযোগ সুবিধা করে দেওয়ার একটা দারুণ আর কি পজিশন একটা দারুণ জায়গা